আমার হাতে থাকা দ্বিতীয় পণ্যটির সম্পর্কে নেতিবাচক কিছু কথা হলো যেমন আমার সাথে এখন আছে সেন্ট বা পারফিউম সেটা কোথাও গেলে সেটা মাখলে গায়ে সুগন্ধি সেন্ট ছাড়ে কিন্তু সেটার খারাপ দিক হলো আমি ওটা কিনেছিলাম একটি দোকানে সে দোকানদার যতো টাকা দাম ওটার তার থেকে বেশি পরিমাণে আমার কাছে বেশি টাকা নিয়ে নিয়েছিলো এবং তার কোয়ালিটিও খারাপ এসেছিলো দু দিন সেঞ্চে সেন্টটা বেশিক্ষণ থাকছে না এক দু মিনিট থাকার পরই থাকছে আর থাকছে না কিন্তু সে বলেছিলো ওটা পাঁচ ছ ঘন্টা থাকবে এক দেড় ঘন্টার পরে উবে যাচ্ছে বাতাসে আর থাকছে না এবং সে বলেছিলো সেন্টটি অনেকটা আছে তাপর দেখি এটা বেশি দিনই হয় নি দু দিন যাওয়ার পরেই শেষ হয়ে গিয়েছিলো এইভাবে এটার খারাপ কিছু দিক বা এইভাবেই ঠকিয়ে দিয়েছিলো দোকানদার আমাকে